হ্যাঁ দাদা আমি গ্যাসটা অর্ডার দিয়েছিলাম কোথায় আপনার গতকাল আমি অর্ডার দিয়েছিলাম হ্যাঁ ম্যাসেজ এসেছিলো কিন্তু বিশেষ কিছু কাজের দরুন আমি ম্যাসেজটা দেখতে পাইনি কিন্তু এই মুহূর্তে ম্যাসেজটা আমার ফোনে নেই বিশ্বরূপ পরামানিক নদীয়া মিষ্টি মহলে না না কত আচ্ছা কত দেরি হবে না আমি অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছি পনের থেকে কুড়ি মিনিট ওর থেকে পেরিয়ে গেল আমারও তো কাজ আছে মিষ্টি মহলে আপনি ওই বটতলার ওখানটায় এসে আমাকে ফোন করবেন কিন্তু আপনি অনেকটা দেরি করছেন এইভাবে তো হবে না আমারও তো কাজ আছে আমি তো বসে নেই না দেখুন গরম তো সবারই লাগছে না আপনার তো একা লাগবে এটা হতে পারে না আমাদেরও তো সে কাজ আছে না আপনি সেই আমি অপেক্ষা করে আছি আমাদের গ্যাস রান্না হবে না গ্যাস শেষ হয়ে গেছে আচ্ছা দামটা কি সেই একই আছে না কিছু বেড়েছে ও আচ্ছা তাড়াতাড়ি আসুন বেশি আমারও কাজ আছে আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আসুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসুন